হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা বলুন বলুন হ্যাঁ কি কি কি জামাকাপড় লাগবে মানে বিয়েবাড়ির আচ্ছা আচ্ছা হ্যাঁ সব রকমের ডিজাইনার একদম একদম সব অ্যাভেলেবেল আছে আপনি আমাদের হুগলি সুপারমার্কেট ভিজিট করুন ওখানে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন এবং রিজেনেবেল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে তোমার ডিজাইনার লেহেঙ্গা তোমার তোমার মেহেন্দির শাড়ি তোমার হালদির শাড়ি সব রিসেপশনের তোমার গাউন সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের হুগলি সুপারমার্কেটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম পুরো ডিজাইনার ড্রেসেস আমাদের অ্যাভেলেবেল এবং বিয়েবড়ির জন্য আমাদের স্প্যােশালিস্ট এবার দেখো এবার আমাদের কোয়ালিটির ওপরে দাম আছে বুঝলে যদি তুমি বালকে নাও ডজন হিসেবে যদি নাও তাহলে তোমাকে হোলসেল রেটে দেওয়া যাবে আমি কিছু কম করে দেবো তুমি আগে আসো তো দোকানে আমাদের ওয়েবসাইট আমাদের নিজের নিজস্ব ওয়েবসাইট আছে গুগলে গিয়ে সার্চ করবে হুগলি সুপারমার্কেট ওখানে সব ভ্যারাইটিস জামাকাপড়ের ছবি দেওয়া আছে ওখানে সার্চ করে নেবে ঠিক আছে সার্চ করে দেখে নেবে আমাদের কীভাবে কি কত কিরকম কী অ্যাভেলেবেল আছে কি ভ্যারাইটিস জামাকাপড় আছে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত হোল হ্যাঁ তোমার ওয়েস্টার্ন ড্রেসেসও অ্যাভেলেবেল আর তারপর ইন্ডিয়ান ড্রেসেসও অ্যাভেলেবেল মানে সব ফাংশানের ওপরে ডিপেন্ড করে তো জামাকাপড় তোমার ওয়েস্টার্ন স্টাইলেও অ্যাভেলেবেল আছে আর ইন্ডিয়ানে লেহেঙ্গা শাড়ি এগুলো সব অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসুন